ছোট থেকে বড় সকলকে ব্যায়াম করাটা খুবই দরকার কারণ ব্যায়াম করলে প্রতিদিন ব্যায়াম করলে রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আর নমনীয়তা এবং শক্তি বাড়াতে পদ্মাসন যেমন সূর্য প্র্রণাম বিভিন্ন প্রকার ব্যায়াম আছে বিভিন্ন শরীরে বিভিন্ন কিছু ঠিক করার জন্য বিভিন্ন প্রকারও ব্যায়াম আছে সেগুলো করা দরকার যেমন নিঃশ্বাস নেওয়া ছাড়া এটাও একটা ব্যায়াম তো বিভিন্ন প্রকার ব্যায়াম আছে যেগুলো করা সকলকেই দরকার যাতে বয়স বাড়লে কোনো অসুবিধা শরীরের কোনো অসুবিধা যাতে না হয় যেন সব কিছুই ঠিকঠাক থাকে